হ্যাঁ আমি স্নিগ্ধার মা বলছি হ্যাঁ বলুন হ্যাঁ আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ বলুন কী হয়েছে কী ব্যাপার

আচ্ছা না ও তো কিছু বলে নি তো আগে তো আপনারা আমাকে কি আমাকে বলেছিলেন তো সেই ব্যাপার আমি কথা বলছি ওকে তো অনেক শাসনও করেছি ওর জন্য তো একেবারে তো ছোটো না দেখুন মারধোর তো করা যাবে না মুখে বুঝিয়ে যতোটা করা যাই তো ওকে তো সব সমায়ই বলা হচ্ছে ঠিক আছে আমি আসুক ও আসলে পরে আমি ওকে সব বলবো আর ওর বাবা আসুক ওর বাবা আসলে পরে আমি সব বলবো ও যাতে এরকম না করে কারোর অতো ডিসটার্ব ডিসটার্ব না করে ঠিকঠাকভাবে যেন গানটা করে অ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাখি হুম হুম হুম একদম একদম